ভ্রমণের সময় আমাদের ভ্রমণের জায়গায় গেলে পরে স্বাভাবিক ভাবেই সেখানকার জনগণ যারা যেভাবে অভ্যস্ত তাদের সাথে কিছুটা তাল মিলিয়ে চলতে পারলে নিজেরও মন খুব খুশি হয় কারণ একভাবে তো জীবন কাটে কিছুটা জীবনে পরিবর্তন থাকলে পরে সত্যিই খুব ভালো লাগে ঠিক আছে এবার শান্তিনিকেতনে গেলাম ওখানে গানের আসর হচ্ছে নাচ হচ্ছে সাথে গানটা ভালো করে না গাইতে পারলেও নাচ দেখে দেখে অটোমেটিক কিন্তু দাঁড়িয়ে থেকেও শরীরের মধ্যে একটা নৃত্যের ভঙ্গি চলে আসে তো না এইটাই হচ্ছে সবথেকে মজার জিনিস আর কাশ্মীর কাশ্মীরে গেলে যদি কাশ্মীরের পোশাকটা না পরলাম ওখানকার মতো না সাজসজ্জা পরলাম পরলাম তাহলে পরে সত্যিই ভালো লাগবে না সে এই জিনিসগুলো কিন্তু ওখানকার যেখানেই যাবো সেখানকার সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাংস্কৃতিক যোগাযোগের সাথে ওখানকার মানুষের সাংস্কৃতির সাথে যদি নিজেকে মিলিয়ে নিতে পারি তবেই কিন্তু সাধারণভাবে মনটা খুব খুশি হবে এটাই আমাদের হওয়া উচিত